পশ্চিম বর্ধমানের আসানসোল এবং আসানসোল সংলগ্ন স্থানে অনেকগুলি গ্রাউন্ড এবং স্টেডিয়াম রয়েছে অনেকগুলি সুইমিং পুল এবং একটি ইনডোর স্টেডিয়ামও রয়েছে বার্নপুরের বার্নপুর ইউনাইটেড ক্লাব অর্থাৎ বিওশি স্টেডিয়ামে মূলত ফুটবল খেলা হয় এতে জেলা এবং রাজ্যভিত্তিক প্রচুর ম্যাচ হয়ে থাকে যাতে দর্শক সমাগমও প্রচুর পরিমানে হয় আমি মোহনবাগান এবং মহাম্যাডেনের একটি প্রদর্শনী ম্যাচ এখানে দেখেছিলাম দিপেন্দু বিশ্বাসের খেলা আমাকে অভিভুত করেছিল পোলো গ্রাউন্ড স্টেডিয়ামের স্টেডিয়ামে অনূর্ধ্ব উনিশ জাতীয় স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ইনডোর স্টেডিয়ামটিতে জাতীয় স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর বসেছিল উল্লেখযোগ্য দর্শক সমাগমও হয়েছিল পৌরসভার দায়িত্বে থাকা সুইমিং পুলটি খুবই সুন্দর উন্নত পরিকাঠামো রয়েছে এখানে রাজ্যভিত্তিক বিভিন্ন পরি প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয় ভবিষ্যতে জাতীয় স্তরের প্রতিযোগিতাও এখানে অনুষ্ঠিত হবে দর্শক উপস্থিতি সংখ্যাও বেশ ভালো রকম হয়ে থাকে এখানে